আমি ভিডিও গেম সম্পর্কে খুব একটা বেশি সচেতন না হলেও এমন কিছু কিছু ভিডিও গেমস আছে যেগুলো আমি অবসর সময়ে খেলতে খুবই ভালোবাসি আমার ভালো লাগা ভিডিও গেমসগুলি হল ফিফা ওয়ার্ল্ড ক্রিকেট সুপারমারিও যেহেতু আমি মাঠে বা যেখানে খেলার আসর বসে সেই সমস্ত জায়গাতে খেলতে ভালবাসি তাই এই ভিডিও গেমসগুলি ঘরে বসে বাইরের খেলার মত অনুভূতি দেয় যখন আমি অসুস্থ থাকি বা কোনও কারণে মাঠে খেলতে যেতে পারি না সেই সময়ে আমি এই ভিডিও গেমসগুলো খেলতে পছন্দ করি